পুরুলিয়া জেলায় সকল ধর্মের মানুষজন মিলেমিশে একত্রে বসবাস করে আমাদের এলাকায় প্রচলিত মূলত প্রধান হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের মানুষজন বসবাস করে এবং আমরা সকলে একত্রেই ভাতৃত্ববোধের নীতি মেনেই বসবাস করি আমাদের উৎসবে তারা সামিল হয় আবার তাদের উৎসবে আমরা সামিল হই যেমন এখন ঈদ আসছে ঈদে আমরা তাদের বাড়ি যাই তাদের খাবার দাবার খাই তেমনই তারা আমাদের দুর্গাপুজোতে আমাদের বাড়ি আসে এবং সকলে একত্রে মিলেমিশে আমরা উৎসব উদযাপন করি এবং বিজয়া দশমীর দিন প্রণামও করি এবং আমাদের পুরুলিয়া জেলার ভাগাবান পাড়াতে খ্রিষ্টান ধর্মের মানুষজন বসবাস করে এবং হিন্দু ধর্মের মানুষজন নডিহাতে বসবাস করে এবং দিহুদি পাড়াতে মুসলসমান ধর্মের বা ইসলাম ধর্মের মানুষজন বসবাস করে